হ্যাঁ বলছি দেখুন না না আমাদের আমাদের যেই মাল প্রতি মাসে আনা হয় সেটাই আমি এবারে আনিয়ে মানে প্রত্যেক বার একই জায়গা থেকে আনি এবারে এক এক সময় মানে চাল ধরুন ধানের ফলন যে রকম হলো সেরকম ধরনের চাল হয় কিন্তু চাল এটাও যেরম আপনি নিতেন সে রকমই এবার বৃষ্টির জন্যে যদি চালের একটু অংশ যদি খারাপ হয়েছে সেকা সেটা যদি আপনার ওই ভাগে পড়েছে সেটা আলাদা ব্যাপার আমরা তো সেরমভাবে চালের মধ্যে ঢুকে দেখি না যে আগের মতোনই হবে কি না আমরাও তো ওই এক দামেই কিনি এটা একই দামের জিনিসই দেওয়া হয়েছে আপনাকে ম্যাম আপনি যে বলছেন যে আমার দোকানে খারাপ তাহলে আপনি চারপাশের দোকানে খবর নিয়ে দেখুন এইবারে বছরের ফলন কী রকম হয়েছে আমি তো আর চাল ডাল বানাই না যে রকম মাল আসে সেরকমই তো আমরা বিক্রি করি মানে আমি শুধু আমার একার দোকান নয় আশেপাশের যেকান থেকে আনা হয় আমারটাও সেকান থেকে আনা হয় আপনি আমার থেকে নিয়েছেন তো আপনি পাশের দোকান থেকে নিলে আপনি সেম জিনিসই পাবেন আপনি এসে দেখে যান কিনে নিয়ে যান পাশের দোকান থেকে নিয়ে যান হ্যাঁ আপনি তো দেখছেনই রোজকার দেখছেন মানে আপনি জানেনও যে আমরা ভালো জিনিসই দিই এবারে এইবারে যদি বাই চান্স আপনার মনে হচ্ছে খারাপ তাহলে আম আমি কেনো আপনাকে ভুল মানে খারাপ জিনিস দিতে যাবো বলুন যে রোজ আমাদের কাছ থেকে নেয় তাকেই কি আমি খারাপ দেবো ইচ্ছে করে এটাই মানে সব জায়গায় এখন এসছে যেটা এসছে সেটাই দেওয়া হচ্ছে আমরা তো আর চাল ডাল এরম আপনি দেখুন আমি পরিবর্তন তো করে দিতেই পারি পরিবর্তন করে আমি কী দেবো আমার দোকানে যা জিনিস আছে তার থেকেই দেবো আমি তো আর নতুন আনতে পারবো না তো আমি তো পরিবর্তন করে দিতেই পারি সেটাতে আপনি যে উচ্চ মানের চাল পাবেন তার তো গ্যারেন্টি নেই না আমি খেয়াল রেখেই দিই আমি আপনাকে খেয়াল রেখেই দিই আপনার যদি দেখবেন আপনাকে আমি ভেতরে ঢুকিয়ে ডাকবো ওখানে দেখে নেবেন আপনি কী কী জিনিস রয়েছে আপনার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন দেখে ঠিক আছে ঠিক আছে রাখুন